পেট্রোলের দাম বৃদ্ধিতে অবশ্যই বাইকিংয়ে অনেক বাইকিংকে অনেক কিছু প্রভাবিত করেছে কারণ আমাদের বাইকিংয়ের জন্য দূর দূরান্ত অনেক রাইডিংয়ের জন্য আমাদের অনেক টাকার পেট্রোল জ্বলে যায় তো সেটাতে আমাদের পেট্রোলের দাম বৃদ্ধিতে অনেক কিছুতেই অসুবিধা হয় অনেক সময় অনেক জায়গাতে পেট্রোল পাওয়া যায় না তো আমাদের পেট্রোলের পিছনেই যা খরচা হয়ে যায় তো টুল ট্যাক্স দিতে দিতেই যা খরচা হয়ে যায় তাতে আমাদের অনেক অসুবিধা হয় পেট্রোল পেট্রোলের দাম বাড়ার কারণে এবং অতিরিক্ত জ্বালানি ব্যবহারে অবশ্যই পরিবেশের জন্য অনেক ক্ষতিকর এখন যদিও সরকার বা অন্যান্য দেশ থেকে অনেক ব্যাটারিচালিত গাড়ি তৈরি হচ্ছে এবং সবাই সেগুলো কিনতে কিনছে তার জন্য পেট্রোলের ইউজ একটু কম হচ্ছে এবং পরিবেশ দূষণও কম হচ্ছে এটা এটা অবশ্যই কি অতিরিক্ত পেট্রোল জ্বালানি ইউজ করলে পরিবেশের অনেক ধরনের ক্ষতি হয় তো যতটা পরিমাণ এখন যদি এই ব্যাটারিচালিত গাড়ি যারা ইউজ করে তাদের জন্য তারা মানে ইকোসিস্টেমে অনেক সাহায্য করে এবং পরিবেশ দূষণ করতে অনেক রোধ করে